আমি অনলাইনে একটা শাড়ি দেখে খুব পছন্দ হয়েছিল তো শাড়িটা নিয়েছিলাম শাড়িটার দাম বেশ ভালোই নিয়েছিল প্রায় দুহাজার টাকার মতো কিন্তু শাড়িটা যখন আসে আসার পর দেখি শাড়িটার কোয়ালিটি একদম খারাপ খুবই পাতলা মানে এতটাই পাতলা সেটা পরার মতন উপযুক্ত ছিল না তো আমি এই শাড়িটা নিয়ে আমি খুব ঠকে গিয়েছিলাম তারপর থেকে শাড়ি নিতে আমার খুব ভয় করে বিশেষ করে অনলাইনে তো এর জন্য আমি অনেক দিন শাড়ি নিই না তার পরে কিছু দিন পরে আবার একটা আমাকে আমাকে বেডশিট নেওয়ার জন্য আমাকে একজন বলেছিল সে অনলাইনে বিজনেস করে তো বেডশিটটা আমি কি নেব না নেব না আমি এ রকম ভাবছিলাম তার পরে আমি ভাবলাম যে এটা তো বেডশিট একটা নিয়েই দেখি কেমন হবে দিয়ে আমি বেডশিট একটা নিয়েছিলাম ডবল বেডশিট তাতে দু দুটো বালিশ ছিল আর একটা পাশ পাশবালিশের ওয়াড় ছিল তো বেডশিটটা আমি নিয়েছিলাম প্রায় ছশো টাকার মতো দাম নিয়েছিল এবার বেডশিটটা প্রথমে খুব ভালোই লাগছিল প্রায় দু তিন মাস মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তার পরে দেখলাম ধীরে ধীরে কালারটা একদম নষ্ট হয়ে গিয়েছিল মানে কালারটা একদম চটে গিয়েছিল সেটা লোকের কাছে পাতা পাতার মানে যোগ্য ছিল না যেন মনে হতো সেটা পাতলে যে বেডশিটটা নোংরা হয়ে আছে মানে বেডশিটটা মাল্টি কালার ছিল সেই কালারটা পুরো মিক্সড হয়ে মানে কালারটা উঠে পুরো মিক্সড হয়ে একটা কালো কালো টাইপের কালার হয়ে গেছে তো অনলাইনে আমার জামা কাপড় কিনতে ওই জন্যে খুব ভয় লাগে তো অনলাইনে জিনিসপত্র কিনতে গেলে আগে ভালো করে রেটিং দেখতে বলে তো আমি রেটিং দেখেই কিন্তু নিয়েছিলাম কিন্তু ওই শাড়িটা রেটিং দেখে নিয়েছিলাম কিন্তু শাড়িটা রেটিং দেখে নেওয়ার পরেও আমি খুবই ঠকে গিয়েছিলাম আর বেডশিটটা তো আমি লোকের মানে ব্যবসা করে অনলাইনে লোকের কাছে নিয়েছিলাম আমি নয় সেটার কথা আমি ছেড়ে দিলাম কিন্তু অনলাইনে আমি যে রেটিংটা দেখে নিলাম তো নেওয়ার ফলে আমার এই রকম অবস্থা হলো তাহলে রেটিংয়ের মানেই বা কী এর পরে আমি আর অনলাইনে ভয়ে জামা কাপড় এ সব কিছু নিই না